হ্যালো এটা কি ট্রাভেল এজেন্সি থেকে বলছেন আমি দীঘা যাওয়ার জন্য সকাল দশটা নাগাদ একটি ক্যাব বুক করেছিলাম কিন্তু সেই ক্যাবটি এখনও আসেনি এবং ড্রাইভারকে আমি বারংবার ফোন করা সত্ত্বেও সে ফোন তুলছে না আমার এখন বাজে এগারোটা পনেরো এক ঘণ্টা পনেরো মিনিট লেট হয়ে গিয়েছে আমি এই মুহূর্তে কী করব আমার তো অনেক লেট হয়ে গেছে আপনাদের ড্রাইভারও ফোন ধরছে না এখন আপনারা কিছু ব্যবস্থা করুন আমাকে এই সময় কোনো অন্য ক্যাব বুক করে দিন না হলে আমাকে টাকাটা রিটার্ন করে দিন